হ্যাঁ ডাক্তারবাবু বলছি বলুন ও আচ্ছা আগামীকাল যে এসেছিলেন তিনি হাত ভাঙা ছিল যে কনুইটার কাছটাতে যেটা ভেঙেছিল ওইটা ওই পেশেন্টটা তো আপনি আচ্ছা আপনার রিপোর্টগুলো আমি দেখলাম দেখে তো খুব একটা ভালো মনে হচ্ছে না আপনার রিপোর্টটা দেখে মনে হচ্ছে অপারেশান করতে হবে ঠিকঠাক জয়েন হয়নি হাতটা আচ্ছা প্লাস্টারটা যে করা হয়েছিল প্লাস্টারটা করার আগে আগে হাতের কন্ডিশানটা ভালো করে ডাক্তারের দেখা উচিত ছিল যার কাছে করেছিলেন সে হয়তো ভালো করে দেখেনি প্লাস্টারটা করেছে ঠিকই কিন্তু জয়েন হয়নি হাতটা আপনাকে হচ্ছে অপারেশান করে ওটা আবার জয়েন করাতে হবে না হলে পরে সমস্যা হবে আরও হাতটা তখন পরে অনেক বড় অসুবিধা হতে পারে হ্যাঁ না হলে ওই ফাটলটাতে যদি মাংস টাংস গজিয়ে যায় না তখন আপনার হাতটার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে প্যারালাইসিস হয়ে যাওয়ার চান্স বেড়ে যেতে পারে না না ওষুধের দ্বারা হবে না কেন না এটা যদি বাচ্চাদের হতো না বাচ্চাদের হাড় তাড়াতাড়ি জয়েন হয়ে যায় এবার দেখুন বয়স তো হয়েছে আপনারও এবার এভাবে তো হাড় জয়েন হবে না প্লাস্টার করার আগে ভালো করে দেখে নেওয়া উচিত ছিলো তার দেখেনি

ভয়ের কিছু কারণ নেই একটা অপারেশান করলেই ঠিক হয়ে যাবে খুব একটা বড় ফাঁক নেই একটু ছোটো ফাঁক রয়েছে সেই ফাঁকটা ঠিকমতো মেকআপ খাচ্ছে না আর কি অপারেশান করে বসিয়ে দিলে ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই জয়েন্টের মাঝে একটু ফাঁক রয়ে গিয়েছে ওই জন্য এরকম অসুবিধাটা হচ্ছে হ্যাঁ যদি জয়েনটা ঠিক মতো হয়ে যেত তাহলে এরকম সমস্যাগুলো হতো না যে ওষুধগুলো দেওয়া আছে ওগুলো ঠিকঠাক খান তারপরে খুব যতটা তাড়াতাড়ি পারবেন অপারেশানটা করিয়ে নিতে হবে ঠিক আছে না হলে যদি ওখানে মাংস গজিয়ে যায় সত্যি অনেক বড় সমস্যা হবে ঠিক আছে রাখুন ধন্যবাদ একটু তাড়াতাড়ি চেষ্টা করবেন যাতে অপারেশানটা করিয়ে নেওয়া হয় কথাটা ভালো করে মাথায় রাখবেন ঠিক আছে